হ্যাঁ আমার এমন অনেকই পরিচিত আছেন যাদের কাছে কলেজের ডিগ্রি আছে আমি মনে করি যে তারায় এতদূর পড়াশোনা করে খুবই ভালো করেছে কেন পড়াশোনা না করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না আবার নিজেরাও চাকরি করতে পারবে যদি কেউ ভালো করে পড়াশোনা করে থাকে এবং আমি মনে করি শুধু কলেজের ডিগ্রি থাকলেই হবে না একজন মানুষের মতো মানুষ হতে হবে এবং তাকে পড়াশোনার মূল্যও বুঝতে হবে এবং মানুষের জন্যও ভালো করতে হবে শুধু নিজের পড়াশোনা করে নিজের জন্যই ভালো করা ঠিক নয় অপরকেও ভালো রাখতে হবে এবং সমাজের উন্নয়নে তাদেরকে এগিয়ে আসতে হবে